আমি কোনো কর্মশালা বা রান্নার ক্লাসে যোগ দিইনি কিন্তু আমার ইচ্ছে আছে আমি রান্নার ক্লাসে যোগ দেব বাড়িতে আমি রান্না করি কিন্তু অনেক রান্না আমি জানি না রান্নার ক্লাসে যোগ দিলে আমি ভালো ভালো রান্না শিখব এটাই আমার ইচ্ছা আছে তার বাদেও আমি মুড়ির ঘণ্ট শিখতে চাই মুড়ির ঘণ্ট খুব ভালো হয় কিন্তু কার কাছে শিখব সেই জন্য আমি রান্নার ক্লাসে যোগ দেব এই মুড়ির ঘণ্ট বানিয়ে আমি আমার পরিবারকে খাওয়াব পরিবার খেয়ে ভালো বলবে প্রশংসা করবে আমার খুব ভালো লাগবে